আমার প্রিয় বাংলা প্রবাদ

নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমারও বিশ্বাস দুই কারোর পৌষ মাস বা আবার কারোর সর্বনাশ

ঘুঁটে পোড়ে গোবর হাসে আমি এই বাগধারাগুলি ব্যাখ্যা করতে চাই

নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস কিছু কিছু মানুষ ভাবে যে নদীর ওপারের মানুষ হয়তো খুব সুখে আছে খুব শান্তিতে আছে আমি হয়তো ওপারে গেলে ওর মতো সুখে থাকব শান্তিতে থাকব কিছু কিছু মানুষ এমনও হয় যে ভাবে যে ওর জামাটা ভালো আমার জামাটা খারাপ আমার ঘরটা ভালো ওর ঘরটা খারাপ কিন্তু একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে ওর থেকে আমরা অনেক অনেক শান্তিতে আছি বা অনেকটা সুখে আছি বা ওর থেকে অনেক বেটার ভালো আছি কিন্তু ওই যে বলে মানুষ যে পরের জিনিস দেখলে যে লোভ সামলাতে পারে না মানুষের মধ্যে একটা লোভ কাজ করে মানুষ নিজেরটা কোনো দিন ভালো বলে না সবসময় অপরের জিনিস দেখে মানে হিংসে করে বা অপরের জিনিস দেখে ভালো লেগে যায় দুই কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ এই যে পৌষ মাস বা সর্বনাশ পৌষ মাস মানে হচ্ছে মানুষের ভালো সময় আর সর্বনাশ মানে হচ্ছে মানুষের খারাপ সময় এই যে মানুষের ভালো সময়টা কিন্তু সবসময় থাকে না বা খারাপ সময়টা সবসময় থাকে না এর যে মানুষটার খারাপ সময় আসে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো উচিত কিন্তু আমরা তা করি না বা কিছু কিছু মানুষ করে না মানুষের এইটা করা উচিত যে যার খারাপ দিন আছে তার পাশে গিয়ে দাঁড়ানো বা তাকে সাহায্য করা সে যেভাবে সাহায্য করা যায় অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে মানুষকে সাহায্য করা যায় মানুষের যখন ভালো দিন আসে তখন কিন্তু তার সামনে গিয়ে সবাই দাঁড়ায় বা তার পাশে গিয়ে সবাই দাঁড়ায় এর যখন খারাপ দিন থাকে তখন কিন্তু মানুষ সেটা করে না মানুষ মানুষের যখন খারাপ দিন থাকে তখন তার মানে আরও কী করে খারাপ করা যায় বা আরও কী করে তাকে খারাপের দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে মানুষ চেষ্টা করে

ঘুঁটে পোড়ে গোবর হাসে এই যে ঘুঁটে পোড়ে গোবর হাসে ঘুঁটে কিন্তু জানে না যে আমি ওই একদিন গোবর ছিলাম

তেমনই দেখা যাচ্ছে একটা গরিব মানুষ সে আগামী দিনে খুব গরিব ছিল বা আগামী দিনে তার অর্থ খুব কম ছিল তার ধনসম্পদ কম ছিল সে হয়তো কোনো কিছুর কারণে একটু বড়লোক হয়ে গিয়েছে সে যখন বড়লোক হয়ে গিয়েছে এ সে সে ওই গরিব মানুষের দেখে নিন্দা করছে বা ঠাট্টা করছে সে কিন্তু আগে এরকম গরিব মানুষ ছিল বা আগে ধনসম্পদ কম ছিল ঠিক তেমনই ঘুঁটে আগে ঠিক গোবর ছিল তারপর থেকে সে ঘুঁটে হয়েছে এবার গোবর ঘুঁটে যন পুড়ছে তখন গোবর হাসছে এই ঠিক তেমনই বড়লোক মানে একটা গরিব মানুচ যখন একটা বড়লোক হয়েছে ঠিক সেই বড়লোকটা সেই গরিব মানুষটাকে দেখে হাসছে তার সে তার মাথায় নেই যে আমি সেরকম গরিব মানুষ ছিলাম আগামী দিনে আমিও গরিব মানুষ ছিলাম